সাঁতারকালে শরীরের যে হাত পাগুলো যে ব্যথা বা এ থাকে সেগুলো খুব ভালো হয় শরীর খুব ভালো থাকবে সাঁতার কাটলে ব্যায়ামের একটা কাজ দেয় সাঁতার প্রতিদিন যদি সাঁতার কাটা যায় আমাদের হজম হবে হজম শক্তি বাড়বে এবার প্রতিদিন সাঁতার কাাললে হাত পায়েদের যন্ত্রণা বাদ ব্যথা এগুলো হয় ওগুলোও ভালো হয়ে যাবে সাঁতার কাটতে থাকবে কন্টিনিউ সাঁতার কাটলে শরীর ফিটনেস ভালো থাকবে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে সাঁতার কাটা হচ্ছে একটা ব্যায়ামের মতো ব্যায়াম যেমন করে সাঁতারটাও তেমন ব্যায়ামের কাজ দেয় তো দমটা বাড়বে সাঁতার যত কাটবে তত দম বাড়ে মানুষের দমের একটা নিয়ন্ত্রণ আসে শ্বাস প্রশ্বাসের ধরো সাঁতার কাটলে প্রতিযোগিতা হচ্ছে সাঁতারে তাহলে দমটা খুব ভালো বাড়ছে আমাদের আবার সাঁতার কাটার সময় ডুব দিয়ে সাঁতার কাটলে ধর এক এক জায়গায় থেকে ডুবে পুকুরের অন্য জায়গায় গিয়ে উঠছে তাহলে এই যে দম বন্ধ করে আমরা উঠছি আবার অন্য জায়গায় গিয়ে ডুবছি আবার অন্য জায়গায় গিয়ে উঠছে এটা হচ্ছে কি আমাদের শ্বাস প্রশ্বাসের কাজ হচ্ছে শ্বাস বাড়ছে সাঁতার কাটলে আমাদের শ্বাস প্রশ্বাস বাড়ে